হ্যাঁ রে সৃজিতা বল ভালো আছি তুই কেমন আছিস বল ভালো আছে আর তোর বাড়িতে কাকু কাকিমা কেমন আছে সেটা বল আচ্ছা হ্যাঁ বল হুম ভালো বলেছিস তো আচ্ছা ঠিক আছে তাহলে বল কবে যাবি কে কে যাবি কোথায় যাবি আচ্ছা কোথায় দেখা করবি বল আমি ফাঁকা আছি তাহলে এই রবিবারেই যাবো বাকিদের সাথে তাহলে আবার কথা বলতে হবে যাওয়া যায় বলতে অযোধ্যার দিকটা সবাই দেখেছে মোটামুটি যাবো চল ও তাই না আমি তুই আছি তারপর শাশ্বতী আছে প্রতীক্ষাকেও বলবো তারপর কাবেরী সোমাশ্রী হ্যাঁ মোটামুটি তারপর দেখ হ্যাঁ কতজন হচ্ছে সেটা আগে ঠিক করে নিতে হবে কারণ সেই মতো আমাদেরকে গাড়িটা দেখতে হবে মানে কতজনের গাড়ি হবে সেটা দেখতে হবে ভাড়া কত লাগছে সেটা দেখতে হবে ঠিক আছে তাহলে আমি দশজনের মতো একটা গাড়ি তাহলে আমি জোগাড় করার ব্যবস্থা করছি হ্যাঁ সে তো ঠিক তাহলে এই রবিবারে শোন প্রথমে তোদের বাড়িতে সবাই মিলে আমরা বসে সবকিছু ঠিকঠাক করি তার পরের রবিবারে আমরা পিকনিকে যাবো

হ্যাঁ সে তো ঠিক আছে আচ্ছা কখন মানে দেখ পিকনিক নিয়ে আলোচনা করতে সময় লাগবে মোটামুটি এক ঘণ্টা দু ঘণ্টা মতো লাগবে তাই তো হ্যাঁ আমি দেখ আমি সবসময় ফাঁকা আছি রবিবারে বাকিদের সাথে কথা বলি তারা যখন ফাঁকা হবে তখন যাবো আর তারপর আবার এতজন মিলে এতদিন পর দেখা হচ্ছে একসাথে ঘুরবো খাবো এতটা সময় একসাথে কাটাবো মানে অন্য একটা মজার মুহূর্তই হবে আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে আমি সবাইকে পিকনিকের কথাটা জানাচ্ছি তারপর তোর সাথে কথা বলবো

হ্যাঁ হ্যাঁ রাখলাম হ্যাঁ